হ্যালো হ্যাঁ দাদা দাদা হাজী রেস্টুরেন্ট থেকে বলছেন হ্যাঁ আমি জুঁই মন্ডল বলছি হ্যাঁ হ্যাঁ আমি কালকে সকাল আটটার সময় আপনাদের কাছে পাঁচ প্লেট বিরিয়ানি আর চিকেন কষার অর্ডার করেছিলাম না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি তো অনলাইন পেমেন্ট করে দিয়েছিলাম অর্ডারটা করে কিন্তু ওটা কোনো একটা কারণে আমার একটু অসুবিধা হয়ে গেছে ওর জন্যে তো আমি অর্ডারটা ক্যান্সেল করেছিলাম হ্যাঁ হ্যাঁ ক্যান্সেল করে দিয়েছিলাম হ্যাঁ আপনি তো বলেছিলেন যে বারো ঘন্টার মধ্যে আমি টাকাটা পেয়ে যাবো না আমি এখনও টাকাটা দাদা পাই নি হ্যাঁ চব্বিশ ঘন্টা তো হতেই যায় হ্যাঁ দাদা তা আপনি ওটা কখন পাঠাবেন টাকাটা না না না দাদা অতো লেট করলে হবে না আমার এক ঘন্টার মধ্যেই আমার টাকাটা রিফান্ড করুন না সেটা বুঝতে পাচ্ছি কিন্তু আমি তো ক্যান ক্যান্সেল করে দিয়েছি আমি সময় থাকতে থাকতেই ক্যান্সেল করে দিয়েছি আচ্ছা আচ্ছা আচ্ছা আপনি পনেরো মিনিটের মধ্যে টাকা আমাকে অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছেন আমার অ্যাকাউন্টে আচ্ছা দাদা ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ